কৃষকেরা যেসব ফসল চাষ করে সেসব ফসল খুব কম দামে ব্যবসায়ীকে ব্যবসা করে দেয় কিন্তু তারাও পছন্দ করে তার পার্শ্ববর্তী কোনো কিছু না কিছু ব্যবসা করতে তারা যে ফসলটা রাক চাষ করে সেই ফসলটাকেই তারা ব্যবসা করার যদি চেষ্টা করে তাহলে কিন্তু এখানে অনেক রকমের পার্শ্ব ব্যবসাও সৃষ্টি হয় এবং তাদের অনেক অর্থ উপার্জনও হয় যখন আলু চাষ করা হয় সেই আলুগুলোকে বিক্রি না করে তারা কিন্তু সেগুলোকে স্টোরে রেখে দেয় রেখে দেওয়ার ফলে পরে যখন সেই সব ফসলগুলোর দাম বৃদ্ধি পায় তখন কিন্তু তারা সে ফসলগুলোকে নামিয়ে বিক্রি করতে পারে সে এছাড়াও আরও অনেক ব্যবসা রয়েছে যেমন সবজি ব্যবসাও রয়েছে এবং সবজি ব্যবসার পাশে পাশে তারা কিন্তু কৃষিকাজও করে কৃষিকাজে যেমন ফ্ সবজিও উৎপন্ন হয় এছাড়াও ধান আলু কোচ বাঁধাকপি ফুলকপি বিভিন্ন রকম সিজনে বিভিন্ন রকম ফসল উৎপন্ন হয় যার ফলে কৃষকেরা চাষবাসের সঙ্গে সঙ্গেই তারা কিন্তু পার্শ্ববর্তী আরও বিভিন্ন ব্যবসাও করে অনেকেই আছেন যে তিনি একজন টিচার বা আর কোনো একটা কর্মী সহকর্মী কিন্তু তারা কিন্তু সেই সব কাজের সঙ্গে সঙ্গেও কিন্তু তারা আবার কৃষিকাজও করেন আবার অনেকেই চাল ধান আলুর ব্যবসাও করেন তার সঙ্গে সঙ্গে তারা চাষবাসও করেন অতএব কৃষকেরা সব রকম ব্যবসাই পছন্দ করেন